ভারতের ফ্যাশন এখন সত্যি বদলেছে আগে যখন আমরা যৌবন ছিলাম বা ছোটো ছিলাম আমরা শাড়ি বা চুড়িদার এই সব পরে অভ্যস্ত ছিলাম কিন্তু এখনকার দিনে সেই সব খুবই পুরনো এখনকার ছেলেমেয়েরা একটু বিদেশী ফ্যাশন পরতে পছন্দ করে এবং তাতে কোনো খারাপ নয় ভদ্রতা তাতেও আছে যেই মেয়ে ভদ্রতা করতে চায় সে সব জামা কাপড়েই ভদ্র তাই পছন্দ অপছন্দ নিজের ওপর বিদেশী ফ্যাশন ভারতীয় ফ্যাশনকে অনেকটা প্রভাবিত করেছে মানুষ এখন ভারতীয় ফ্যাশনকে যেমন শাড়ি চুড়িদার এই সবকে ভুলতে বসেছে শাড়ি বা চুড়িদার এখন কটা মেয়ে বা মহিলা পরে এখন সবাই বিদেশী জামাকাপড় পরতেই পছন্দ করে এবং তারা মনে করে তাদেরকে তাতে অত্যাধুনিক লাগে কিন্তু এটা আমার পার্সোনাল বিবেচনা যে ভালো লাগা বা খারাপ লাগা ফ্যাশনের উপর হয় না এটা নিজস্বতার উপর হয় আমি সব রকমের জামাকাপড় পরতে ভালোবাসি আমি যেমন ভারতীয় ফ্যাশনও পরি সেরকম আমি বিদেশী ফ্যাশনও পরি আমি বিশেষ করে ভারতীয় জিনিস বা বিদেশী জিনিস সব জিনিসই অনলাইন অফলাইন দু জায়গা থেকেই কিনি কিন্তু এখন বিশেষ করে লকডাউনের পর অনলাইন থেকেই বেশি কেনাকাটা হয়